হ্যাঁ বলুন হ্যাঁ আমি তো হেডস্যারকে জানিয়েছিলাম তো উনি বললেন যে আপনাদের আপনারা নিজেদের মধ্যে কথা বলুন তারপর আমাকে জানান তা আপনি কী ভাবছেন ওদেরকে একটা গিফট দেওয়া যেতে পারে যেহেতু শিশু দিবস তারপরে

হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে ছোটোর ওপর একটা পোগ্রাম তো করতেই হবে তার সাথে ওদেরকে গিফট টিফট দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে বাচ্চারা যেরকম পোগ্রামে তারা পার্টিসিপেট করবে সেই হিসেবেই নেওয়া হবে কেউ তো ডান্স আবৃত্তি এইসব তো ওরা করতেই থাকবে কেউ না কেউ তো ওইগুলো নিয়েই পোগ্রাম সাজানো হবে আর মাঝখানে ওদেরকে ওই গিফট দেওয়া হবে বা কিছু আর ডেকোরেশান করতে হবে যেহেতু বাচ্চাদের পোগ্রাম তো সেভাবে ডেকোরেশন করলে বোধ হয় জিনিসটা আরও বেটার হবে সেভাবেই সেখানটা সাজানো যায় তো সেটাই ভালো হবে বলে আমার মনে হয় তারপর বাকিটা হুম না না হেডস্যার যেহেতু বলেছেন তাই হেডস্যারকে আমরা এমনি পার্সোনালি জানাই না তো স্যার নিশ্চই মিটিং একটা নিজেই ডেকে নেবেন হ্যাঁ ঠিক আছে তাহলে হেডস্যারকে জানাচ্ছি তো কালকে ঠিক আছে